কথাটা হচ্ছে কূটনীতির নিয়ে আগেকার দিনে আমাদের দেশে বিভিন্ন রাজারা এসেছিলেন যেমন মোঘলরামোঘলরা এসেছিলেন বাইরের থেকে আমাদের দেশে রাজত্ব করার জন্যে এবং তারা আমাদের দেশে রাজত্ব করতে এসে প্রথমে একজন রাজা তারপরে দ্বিতীয় রাজা তারপরে তৃতীয় রাজা এইভাবে তারা ভারতবর্ষটাকে প্রায় গ্রাস করে ফেলেছিলো এবং তারা তো আর সরাসরি কোনো জায়গায় তো আর ক্ষমতা হাতে পায়নি তারা কখনো দেখা গেছে কোনো রাজার সাথে যুদ্ধ করতে হয়েছে সে রাজা যদি পনেরো দিন বা পঁচিশ দিন ধরে সেখানে যদি যুদ্ধ চলেছে যে যুদ্ধস্থল সেই যে রাজ্য তার দখল করেছে জয় করেছে এবং সেখানে তাদের নিদর্শন স্থাপন করেছে স্থাপন করার পর তারা অন্যত্র আবার পাড়ি দিয়েছে এইভাবেই তারা সারা ভারতবর্ষ জুড়ে তাদের রাজ্য বিস্তার করেছিলেন এবং শেষ পর্যন্ত ভারতবর্ষে থেকে তারা দিল্লিকে তাদের রাজধানী হিসাবে গ্রহণ করেছিলেন